এখন মানুষের ব্যস্ত জীবনের আর পেপার পড়ার মতো সময় খুবই কম মানুষের হয়ে ওঠে আমিও ঠিক তাই তেমনই পেপারটা খুব একটা পড়ে ওঠার মতো সময় পাই না ওই সাম্প্রদায়িকভাবে সাম্প্রদায়িক যে মধ্যে পড়াটা ভালোভাবে সেই পড়াটা হয়ে ওঠে না সেই সময়ের কারণে যার জন্যে আমরা বিশেষভাবে ওই দিকটা অতটা নজর দেওয়া হয় না তারপরেও একটু আাতরে ছুটির দিনে মাঝে মধ্যে সময় পেলে ওই একটু চোখ বুলিয়ে নিই সম্পাদকীয় পাতা আমাদের খুব একটা সেইভাবে আমরা পড়ায় পড়ি না আমরা বিশেষ কোনো একটা আমাদের ইন্ডিয়ান টিম খেলোয়াড়দের তার সম্বন্ধে লেখা বিশেষ কিছু কথা আমরা সেইগুলোতেই বেশি ইন্টারেস্টেড হই এবং সেইগুলোর মধ্যেই আমরা পড়তে পছন্দ করি এবং তার বিভিন্ন সে তার কার্যকলাপ বিভিন্নভাবে তুলে ধরে সেইগুলো আমরা পড়ি এবং এর থেকেই আমরা কিছু জানি আমাদের ওইভাবেই যে পার্টিকুলারলিভাবে একটা যে পড়তে পেপার পড়তে সমস্ত পেপারটুকু পড়া সেই সময়টুকু আর মানু আমাদের হাতে হয়ে ওঠে না যার জন্যে আমরা মোটামুটিভাবে কোনো রকম একটু পেপারটার ওপরে চোখ বুলিয়ে নিলাম নিয়ে তার মধ্যে যেটা আমাদের মনকে বেশি প্রভাবিত করে তোলে সেই সমস্ত বিষয়গুলো আমরা বেশি নজরের মধ্যে আনি এবং সেইগুলোর মধ্যে দিয়েই পড়তে পড়তে আমাদের সময় চলে যায় আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাই সোবে আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের খেলোয়াড়দের নিয়ে সব থেকেেকে বেশি উদ্বেগ আবেগ প্রবণতা অনুভব করি যার জন্যে আমরা সেই খেলোয়াড়দের নিয়েই আমরা বেশি ভাবি এবং বেশি আলোচনাও করি এবং তাদের সম্বন্ধে জানার একটা উদ্দীপনা মনে সৃষ্টি হয় যার জন্যে আমরা খেলা বিষয়টাতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং পেপার হাতে পড় মানেই আমরা আগে দেখতে চাই ওই বিষয়গুলোয়